আপনার ডেলিভারি বয়কে আমরা অনেকক্ষণ থেকে ফোন করছি কিন্তু তিনি ফোন তুলছেন না আমরা যেসব খাবারগুলি অর্ডার দিয়েছিলাম সেইগুলি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি সেটা জানার জন্য ওনাকে অনেকবার ফোন করছি কিন্তু ফোনটা না পেতে আপনাদেরকে ফোন করতে বাধ্য হয়েছি আপনারা অন্তত ফোন করে জিজ্ঞাসা করুন যে তিনি কোথায় আছেন এবং কেন সে ফোন তুলছেন না ডেলিভারি পার্টনারকে জিজ্ঞাসা করুন স্যার যে তার আমাদের এখানে খাবার ডেলিভারি দিতে আসতে আর কতক্ষণ সময় লাগবে